আমাদের দেশের নাচে অনেক পরিবর্তন ঘটেছে আমরা আগে যেমন প্রত্যেকে বেশিরভাগই ক্লাসিকাল ডান্স শিখত যেমন কত্থক ভরতনাট্যম মণিপুরী এই সব ওড়িশি এই সব নাচ শিখত কিন্তু এখনকার দিনে মানুষ দেখি তারা পাশ্চাত্যটাকে বেশি প্রাধান্য দিয়েছে যেমন এখন ওয়েস্টার্ন ডান্স ক্লাসিকালটা ছেড়ে লোকে হিপ হপ জ্যাজ সালসা এই সব ধরনের নাচ করছে হ্যাঁ এটা হয়েছে কি লোকে এখন দুটো নাচটাকে মিশিয়ে করে যেমন আধুনিক এবং পুরাতন দুটো যেমন ক্লাসিকাল এবং ওয়েস্টার্ন দুটো মিশিয়েই লোক নাচ করছে শিখছে তো এখন নাচের অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু কিছু কিছু লোক আবার পুরনো কলাটাকেই ধরে রেখেছেন সেটা দেখে খুব ভালো লাগে কিন্তু বর্তমানে সকলেই বেশি মজা পায় আধুনিক নাচটা দেখেই ওয়েস্টার্ন নাচ যেমন সালসা হিপ হপ কনটেম্পোরারি এগুলো সব দেখে তারা বেশিই খুশি হয় বেলি ডান্স এইগুলোর প্রতি বেশিরভাগ প্রাধান্য এখন লোকে এইগুলোই বেশি শিখতে চায় কেউ এখন আর ওই কত্থক ভরতনাট্যম বা ওড়িশি এসব শিখতে চায় না কারণ এই স্টেপগুলো তাদের কাছে মনে হয় যেন খুবই পাশ্চাত্য তাই